আমি গাছ লাগাতে যেহেতু খুব ভালোবাসি সেহেতু আমার বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন শাক সবজি ছোটোখাটো এই সমস্ত গাছ রয়েছে এই সমস্ত গাছ লাগিয়ে আমার বাড়িতে একটি ছোটোখাটো বাগান বাগান রয়েছে সেই বাগানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের শাক সবজি ফল ফোটে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল ফোটে এছাড়াও সারা বছরই বিভিন্ন ধরনের ফুল এই বাগানে ফুটে থাকে এই এই বাগানে যখন গাছপালাগুলি বেড়ে ওঠে এবং তাতে যখন বিভিন্ন বর্ণময় ফুল ফল ফোটে বিভিন্ন ধরনের শাক সবজি শাক সবজি যেখানে শাক সবজি জন্মায় তখন সেগুলি দেখতে আমার খুব ভালো লাগে আমার খুবই আনন্দ আনন্দ লাগে সেগুলি দেখে আমি খুবই আনন্দ উপভোগ করে থাকি এগুলি দেখে বিভিন্ন ধরনের ফুলগুলি যখন ফোটে বাগান দিয়ে সুন্দর গন্ধ বাগান থেকে সুন্দর গন্ধ যখন বাড়ির জানালা দিয়ে ঘরের মধ্যে আসে সেই গন্ধ আমার খুবই ভালো লাগে এছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি বাগানে হয়ে থাকে সেগুলো নিয়ে এসে আমার বাড়িতে রান্না করে থাকি রান্না করে সেগুলি খেয়ে থাকি সেগুলো খেতে খুব সুস্বাদু হয় কারণ সেগুলি একদম প্রাকৃতিক হয়ে থাকে সেগুলিতে কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা হয়নি এই কারণে সেগুলি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের ফুল রয়েছে খুবই দেখতে সুন্দর সুন্দর এবং সুগন্ধযুক্ত ফুল আমার বাগানে বাগানে হয়ে থাকে